আমি পশ্চিমবঙ্গে বসবাস করি পশ্চিমবঙ্গের সাধারণত মাতৃভাষা বাংলা এখানকার মানুষজন বাংলা ভাষাতেই কথা বলে কিন্তু প্রত্যেকটা জেলা অনুযায়ী প্রত্যেকটা জেলার মানুষদের নিজস্ব আঞ্চলিক ভাষা আছে এবং তাদের ভাষার আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে তাই কথা বলার সময় তারা বাংলা ভাষায় বললেও বলার ধরনটা একটু বদলে যায় তাই একটা জেলার সাথে অন্য জেলার ভাষার মধ্যে কিছু পার্থক্য থেকে যায় আমি একবার পুরুলিয়াতে কাজের কারণে গিয়েছিলাম সেখানে আমাকে কাজের জন্য এক মাসের মতো থাকতে হয়েছিল সেখানে থাকতে থাকতে আমি তাদের কিছু আঞ্চলিক ভাষা শিখেছিলাম আমাকে থাকার জন্য সেখানে বিভিন্ন জিনিসপত্র কেনার জন্য তাদের ভাষা ব্যবহার করতে হয়েছিল আমাদের পশ্চিমবঙ্গের পশ্চিম মেদিনীপুর জেলার ভাষার সাথে তাদের ভাষার একটু পার্থক্য ছিল বাংলা ভাষা হলেও তাদের বলার ধরনটা কিছুটা বৈশিষ্ট্য আলাদা ছিল তাদের ভাষা ছাড়াও আমি কিছু বাংলা ভাষাও জানি যেমন রাঢ়ী ভাষা প্রাকৃতিক ভাষা বঙ্গালী ভাষা বরেন্দ্রী উপভাষা এই ধরনের ভাষাগুলো বাংলা ভাষা হলেও ভাষাগুলোর একটু ধরন বদলে যায়